আমি অনেকদিন আগে লেখা পড়া করেছি তখনও লেখার পরীক্ষা ছিল সেগুলি আমাদের মাস্টারমশাই কীভাবে লিখবো কোথায় দাঁড়ি কমা ফুলস্টপ দেবো সেগুলি শেখাতেন এছাড়াও অ আ ক খ কিভাবে লিখবো এছাড়াও একটি লেখা লেখিয়ে দিতেন যেমন আমি বই পড়ি সেইটি আমাদেরকে বারবার লেখাতেন এবং ভুল হলে মাস্টারমশাই সেইটে বলে দিতেন এবং বারবার লিখিয়েও দিতেন আমি পড়তে লিখতে ভালোবাসি আমি যেমন পড়তেও ভালোবাসি তেমনি লিখতেও ভালোবাসি তেমনি লেখার সময় আমি আমার মাস্টারমশাইকে অনুসরণ করি তো এখনো আমি ওইভাবে আমার ছেলে মেয়েদেরকে লেখাবার বা পড়াবার চেষ্টা করি আমিও শিখি